হ্যাঁ আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পানীয় হয়ে থাকে যেমন আমার বাড়িতে সাধারণত বাবা ও মাই পানীয় তৈরি করে থাকে আমরা প্রতিদিন সকালে চা পান করে থাকি চা একটি খুবই সুস্বাদু পানীয় এই পানীয়টি তৈরি হয় চা পাতা চিনি ও জল দিয়ে এই জলকে ফুটন্ত অবস্থায় চা পাতা ও চিনি দিয়ে ফোটালে তারপরে যে সুস্বাদু পানীয়টা হয় সেটাকেই চা বলি এই চা আমরা রোজ প্রতিদিন পান করে থাকি এছাড়াও গ্রীষ্মকালে আমরা বেলের শরবত আমের শরবত খেয়ে থাকি এছাড়াও যখন আত্মীয় স্বজন বাড়িতে আসে তখন আমরা তাকে কফি করে খাওয়াই এছাড়াও বিভিন্ন ধরনের খাবার বা পানীয় শরবত এই বিভিন্ন ধরনের জিনিস আমরা খেয়ে থাকি